আমার সাথে থাকা প্রথম পণ্যটি সম্পর্কে আমার ইতিবাচক অভিজ্ঞতা হলো আমি আমার রান্নাঘরে রান্না করার জন্য একটা গ্যাস অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমি মনে মনে ভাবছিলাম যে আমি এই গ্যাসটা অনলাইন থেকে নিচ্ছি গ্যাসটা ভালো হবে কি না বারবার আমার মনে হচ্ছিলো যে গ্যাসটা ভালো না হয় তা আমি কী করবো কিন্তু না গ্যাসটা ভালো হয়েছিলো আমি গ্যাসটা আনার পর যখন ব্যবহার করি তখন দেখলাম গ্যাসটা খুবই ভালো ও ওভেনগুলিও ভালো ছিলো খুব ভালো ছিলো